হ্যালো হ্যালো বলছিলাম যে আমার বাড়ি আপনি কি প্লাম্বার লাইন থেকে বলছেন আচ্ছা তা বলছিলাম যে আমার বাড়ির যে কলটা আছে সেটা খারাপ হয়ে গেছে তো সেটা সারাবো তো কী কী মানে কী কী লাগবে ফার্স্টে আপনি কী কী জিনিসগুলো লাগবে একটু বলবেন

তো এবার এবার আমি নতুন কল লাগাবো ভাবছি হুম না না

আচ্ছা হুম

আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলছিলাম যে আপনি একটু অ্যাড্রেসটা বলবেন আর বলছিলাম যে কী মানে কত টাকা লাগবে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বলছিলাম যে তাহলে কালকে কটার সময় আসতে হবে তাহলে হবে আপনার টাইম

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা পরশু পরশুদিন কটার সময় আসছেন সকালে

না কোনো অসুবিধা নেই চলে আসবেন তাহলে

আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ